আমি বাজার যাবার জন্যে গাড়ি বুক করেছিলাম কিন্তু এই গাড়িটার যা অবস্থা ছিলো গাড়ি তো বারবার রাস্তায় যেতে যেতে ব্রেক মারছিলো এবং ব্রেক মারার ফলে আমরা যারা যারা ছিলাম যাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছিলো এবং গাড়িটা অত্যাধিক পুরোনো চারিদিকে পানের পিক ফেলা তামাকের পিক ফেলা এবং সিটগুলো ছেঁড়া এবং বসেও শান্তি পাচ্ছিলাম না বসেও মনে হচ্ছিলো যে একটা শক্ত কাঠের মতোন বসে রয়েছি তো এ রকম গাড়ি নিয়ে আপনারা কী করে আমাদেরকে সার্ভিস দিচ্ছেন এরকম যদি প্রতিবার আমাদের যাত্রার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তো আমরা আর কখনোই গাড়ি বুক করতে পারবো না আর রাস্তায় যেতে যেতে দুইবার অন্তত গাড়ির চাকা পাংচার হয়েছে আপনারাই বলুন যে একটা রাস্তায় আমরা যাচ্ছি যেতে যেতে যদি দুইবার গাড়ির চাকা পাংচার হয় আমাদের কতোটা সময় নষ্ট হয় আর কতোটা হ্যারাসমেন্ট হয়